হ্যাঁ আমার বিশেষভাবে ইচ্ছা বা আখাঙ্ক্ষা বলতে গ্রামীণ এলাকায় বাস করি চাষবাসের উপর আমার ইচ্ছা খুবই আছে এবং এই চাষবাস করার জন্য আমার পরিবার থেকে সদস্যগণ আমাকে বিশেষভাবে উৎসাহিত করে এবং আমার পার্শ্ববর্তী বন্ধুবান্ধব এই কাজের জন্য আমাকে যথেষ্ট সহযোগিতা করে এবং সরকারিভাবে আমি এই চাষের জন্য আর্থিকভাবে উৎসাহ পেয়ে থাকি এবং উৎপাদিত ফসল বিক্রয়ের জন্য আমার হতাশার কোনো জায়গা নেই সেখান থেকেও আমি উৎসাহিত হই বা উৎসাহ পাই